আমার সংগ্রহ করা আমার কাছে স্ট্যাম্পটির মূল্য তো অনেকখানি কারণ আমার বাবা যখন একটি কাগজ দেন তখন সেই দোকানে নিয়ে যাই দোকানে নিয়ে যেয়ে আমি পয়সাটা তুলে আনি তিনি কিন্তু স্ট্যাম্প দিতে ভুলে গিয়েছিলেন তারপর বাড়িতে যখন দেখলাম বাবা বলল উনি তো স্ট্যাম্প দেননি তার পরে দোকানদার বলল বৌদি আমার ভুল হয়ে গিয়েছে আমি তো স্ট্যাম্পটা দিতে ভুলে গিয়েছি আজকাল তো স্ট্যাম্পের গুরুত্ব অনেকখানি তার ভিতরেই প্রভাব পড়ে কারণ আজকাল স্কুলে নিয়ে যাই কলেজে ভর্তি করি যে কোনো কাগজ দরখাস্ত করি শাখাতে তুলি আমরা পয়সা আজ ব্যাংকেতে তুলি তিনারা কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দেন যেই স্ট্যাম্পটি কারণে আমরা তার নিচেতে একটা সই করি দেখ দেখতে পাওয়া যায় সই করি আবার উনারা স্ট্যাম্প দেন এই স্ট্যাম্পটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবার কাছে এই স্ট্যাম্পটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায় শাখাতে থাকে ব্যাংকে থাকে স্কুলেতে থাকে কলেজে থাকে প্রতিটা জায়গাতে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একটা কাগজ আপনি সই করাতে গেলেও সেখানে কিন্তু স্ট্যাম্প দেওয়া হয় তার নিচে আপনার নামটি সই করা হয়